পঁচিশ হাজার সাতশো নয় আশি হাজার নশো আটানব্বই পঁচাত্তর হাজার দুশো পঁচানব্বই বাহাত্তর হাজার নশো সাতানব্বই দশ হাজার একশো চল্লিশ